ঐতিহ্যবাহী খেলাধুলাগুলি হলো যেমন ধরুন ক্রিকেট ফুটবল মিনি ফুটবল কাবাডি হকি বিভিন্ন ধরনের খেলাগুলি আমরা দিয়ে থাকি যেমন ধরুন এই সব যদি খেলাধুলা যদি আরও যদি আমাদের এই গ্রামেগঞ্জে যদি হয় সেই সব খেলাগুলা লোককে আমরা দিয়ে দিতে পারব লোককে আরও বেশি পদ্ধতি দিয়ে খেলাধুলা কোর চালাতে পারব বিভিন্ন জায়গার সঙ্গে প্রথমে আমরা ধরো চারদিকময় দিতে পারব লোককে আনন্দ দিতে পারব বিভিন্ন জায়গা থেকে লোক খেলাধুলা পর পরিদর্শন করতে আসে বিভিন্ন জায়গায় আমরা আরও দূরে দূরে খেলতে ফেলতে যেতে পারব যত আমাদের এই সব জায়গায় লোকেরা বেশি এইসব খেলায় বেশি প্রচলিত হবে তত আমাদের দেশে ঘাটে বিভিন্ন জায়গায় লোক পরিদর্শন করতে পারবে লোকরা আরও বল লোকরা বলবে যে এই সব খেলাধুলা যত ঐতিহ্যবাহী হতে পারবে আরও আমরা খেলাধুলা বেশি চালানোর জন্য বিভিন্ন জায়গায় লোক যাতে বলে যে এই সব খেলাগুলো বিভিন্ন দিন ধরে হয়ে থাকে